হ্যালো আমি তেমন ভালো নেই আপনি কেমন আছেন হ্যাঁ দেবো একটু লেট হবে সমস্যা সমস্যা আছে ওই জন্যে একটু লেট হচ্ছে দিতে আমি এখনও টাকা পাই নি আমি এখনও টাকা পাই নি টাকা পাই দিয়ে দেবো বাহ বেশ যে ঘরে থাকি ঘরে লাইট ফ্যান কিছুই ভালো না লাইট জ্বলে না পাখা চলে না বাড়ির আশেপাশেও পরিবেশ তেমন ভালো না আমার বিশাল অসুবিধা হচ্ছে থাকতে আমি টাকা পাই টাকা পেলে আমি দেবো চেষ্টায় আছি আপনি দেখান সময় আমার ভালো কাটছে না আশেপাশে মানুষজনও ভালো না পরিবারেও সব ভালো না রাখছি রাকছি রে আচ্ছা আমি রাখছি